হ্যালো হ্যাঁ আমি একটা ক্যাব বুক করেছিলাম তো আপনার যেই টাইমে আসার ছিলো আপনি আমি তো লোকেশানে এসে অনেকক্ষণ আগে থেকেই দাঁড়িয়ে রয়েছি বাট আপনি এখনও আসেন নি একটু বলবেন মানে আপনার আর কতোক্ষণ টাইম লাগবে আচ্ছা এতোটা লেট হলে তো অসুবিধা হয়ে যাবে আমার খুবই এমারজেন্সি একটা দরকার রয়েছে আমাকে টাইমের মধ্যে সেই জায়গাটায় পৌঁছোতে হবে কিন্তু আপনার এতোটা লেট হলে তো আমার অসুবিধা হয়ে যাবে না না না আমি বুঝতে পারছি আপনি হতেই পারে আপনি ওর ট্রাফিকে আটকে পড়েছেন জ্যাম আছে রাস্তায় কিন্তু আপনি এখনো কতোটা দূরে আছেন ও আচ্ছা ওখান থেকে আসতে তো অনেকটাই লেট হয়ে যাবে দাদা আপনি এক কাজ করুন না আপনি ক্যাবটা ক্যান্সেল করে দিন আপনি আপনার ওই সাইট থেকে একটু ক্যান্সেল করে দিন কারণ আমাকে বুঝতেই পারছেন যে আমাকে টাইমের মধ্যে পৌঁছোতে হবে আমি ওই জন্য টাইম দেখেই ক্যাবটা বুক করেছিলাম আর টাইম যতোটা দেখিয়েছিল তার জন্যই আমি ক্যাবটা বুক করেছিলাম একটু প্লিস ক্যান্সেল করে দিন ওটা না না না ওরক আমি বুসতে পারছি দাদা আপনি অন্য কোনো অর্ডার দেখুন আমি এই ক্যাবটা প্লিস ক্যান্সেল করে দিন কারণ আমার পক্ষে সম্ভব না আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি আর আমাকে টাইমের মধ্যে তো পৌঁছোতে হবে আমি দেখছি অন্য কোনো ব্যবস্থা করবো কিন্তু পসিবেল হবে না দাদা আপনার ওখান থেকে আসতে এখনো মে অন্তত পক্ষে কুড়ি তিরিশ মতো মিনিট মতো লাগবে তো ওটা আমার পক্ষে সম্ভব নয় দাদা আমার দেরি হয়ে যাবে অনেকটাই আপনি প্লিস একটু ক্যাবটা ক্যান্সেল করে দিন